আমার এলাকায় শিক্ষার্থীরা যে কোর্সগুলি বা যে ডিগ্রিগুলি অনুসরণ করে তা হল বিজ্ঞান রয়েছে গণিত আছে এবং প্রযুক্তিও আছে কারণ তারা পড়াশোনা করে বিজ্ঞান তারা বিজ্ঞান নিয়ে তারা পড়াশোনা করে তারা গাছপালা সম্পর্কে জানতে চায় তাদের সেই আগ্রহ দেখেছি এবং তারা বিভিন্ন রকম প্রজেক্ট করে বাড়িতে বিভিন্ন রকম গাছ পুঁতে তার তা কখন সেটা কীভাবে কত বড় হচ্ছে কী কী সার তাতে প্রয়োজন হচ্ছে তাদের পর্যবেক্ষণ করতে দেখা দেখিয়ে দেখেছি আমি এছাড়াও তারা তারা প্রযুক্তি নিয়ে তাদের কাজ করে তারা দেখলাম সবাই পড়াশোনা করতে করতে তারা দেখলাম বিভিন্ন রকম টেকনোলজির সঙ্গে বা বিভিন্ন রকম প্রযুক্তির সঙ্গে তারা যুক্ত হচ্ছে যেমন আইটিআই করছে তারা বিবিটেইক বিটেক করছে ইলেকট্রনিক্স এবং মেকানিক্যাল বিভিন্ন রকম প্রযুক্তিগত দিকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং অনেকেই রয়েছে যারা গণিত বা অঙ্ককে তারা ভালোবাসে এবং এই সাবজেক্টের প্রতি তাদের একটা একটা ভালোবাসা রয়েছে তারা এই বিষয় নিয়ে দেখছি এগিয়ে যাচ্ছে এছাড়াও তারা প্রযুক্তি থেকে আরো বেশি বেশি আমার এলাকায় বেশি অংশ মানুষই দেখছি বেশি অর্থাৎ বেশি শিক্ষার্থীরা প্রযুক্তি নিয়ে তাদের চিন্তা ভাবনা অনেক বেশি কারণ তারা তাদের বক্তব্য অনুযায়ী তারা বলছে যে তারা এই প্রযুক্তির মাধ্যমে মধ্য দিয়ে যদি তারা পড়াশোনা করে বা এই ডিগ্রি যদি তারা করে তবে তারা জীবনে তাড়াতাড়ি সাকসেস পাবে এবং বিভিন্ন রকম কাজের সঙ্গে তারা যুক্ত হতে পারবে কারণ তারা চাইছে যে তাড়াতাড়ি কিছু ইনকাম করতে বাড়ি থেকে যাতে টাকা নিতে না হয় তার জন্য তারা প্রযুক্তিগত দিকেই তারা বেশি ঝুঁকে যাচ্ছে